পূর্ব বর্ধমান জেলায় পালিত প্রধান সাংস্কৃতিক উৎসবগুলি হলো যে এখানে দীপাবলি দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো হোলি উৎসব পালিত হয় এছাড়া মুসলিমদের ঈদ ইদুজ্জোহা মহরম শবেবরাত পালিত হয় অনেক নবি উৎসব পালিত হয় ফতেয়া দোহাজ দাহাম পালিত হয় এছাড়া খ্রিস্টানদের জন্য বড়দিন পালিত হয় পূর্ব বর্ধমান জেলায় প্রতিটি সাংস্কৃতিক উৎসব খুব ভালোভাবে পালন করা হয় সব ধর্ম জাতি বর্ণ একসাথে মিলে মিশে খুব আনন্দ করা হয় ঐতিহ্য ও বিশ্বাসকে স্থানীয়রা খুব ভালোভাবে মেনে চলে তারা পুরোনো ধর্ম অনুযায়ী পুরোনো রীতি নীতি অনুযায়ী সব কিছু পালন করে তারা পুরোনো যতো সব ঘটনা আছে সেটা পুজো নিয়ে হোক ঈদ নিয়ে হোক মহরম নিয়ে কুরবানি নিয়ে সেগুলি বিশ্বাস করে এবং সেই ধার্মিক ও সাংস্কৃতিক উৎসবের দিন সেগুলি মেনে চলে জগধাত্রী পুজো ভাইদুজ ভাইফোঁটা বুদ্ধ পূর্ণিমা গনেশ পুজোতে তাদের সব ঐতিহাসিক কাহিনি শোনায় এবং সেইভাবে পালন করে